পশ্চিমবঙ্গের সংবাদমাধ্যম কীভাবে নারী ও সংখ্যা লঘুদের সাথে সম্পর্কিত বিষয়গুলি তুলে ধরে সেগুলো হলো পশ্চিমবঙ্গের সংবাদমাধ্যম নারী ও সংখ্যালঘুদের সম্পর্কিত বিষয়গুলি তুলে ধরার যে মূল কারণ এখন পশ্চিমবঙ্গের সংবাদমাধ্যম সব কিছু নিয়েই সব বিষয় নিয়েই সম্পর্কিত সব বিষয়গুলোকে নিয়েই স মানুষের সামনে সাধারণ মানুষের সামনে তুলে ধরে এবং সংবাদমাধ্যম নারীদের সঙ্গে যেভাবে তুলে রাখে যেমন আশে মায়েদের ওপর কোনো অত্যাচার হলে বা কোনো কিছু অনিয়ম হলে বা যাদের যদি কোথাও কোনো অসুবিধা হয় সেইসবগুলোর জানার জন্য তারা আগে সবারই কাছ থেকে খোঁজ নেয় একাধিক মানুষের কাছ থেকে তথ্য নিয়ে তারা তারপর মানুষের সাধারণ মানুষের সেই রূপটা তুলে ধরে এবং সেই ধরুন কোনো অপরাধ হলে সে সেটা আগে রোধ করে তারপর সমস্ত কিছু করে এবং ও সংখ্যালঘুদের যেখানে সংখ্যালঘুরা কোনো মানে কোন যে সংখ্যালঘুদের ও সব কিছু সুবিধা পাওয়ার দরকার সেখানে স স তারা সব কিছু পায় না বা কোনো বড়ো ব্যক্তির কাছে সেই সব অসুবিধাগুলো যায় সেক্ষেত্তে সংবাদমাধ্যম সেগুলোকে খবরের মাধ্যমে প্রকাশ করে এবং সরকারের কাছে তুলে ধরে এবং সেইভাবে সরকার তাদেরকে সে পরিষেবা দিতে পারে এবং সেই হিসাবে তারা নিজেদের মতো যোগ্য যোগ্য সম্মান পায় বা যোগ্য যে সব জিনিস পাওয়ার সব কিছু পায়